আমার বাংলা ভাষা লিখতে এখন তো কোনোরকম অসুবিধা হয়না কিন্তু যখন ছোটো ছিলাম তখন একটু লিখতে অসুবিধা হতো কারণ তখন প্রথম যখন বাংলা লেখা শুরু করেছিলাম তখন ঠিকঠাক হাতের লেখা হতনা বা ঠিকঠাক লেখা বুঝতে পারতামনা ঠিকঠাক লিখতে পারতামনা তো তখন বাড়ির লোক বাবা মা বা শিক্ষকরা তো সবাই হাতে ধরিয়ে লিখিয়ে দিতো তারপরে আস্তে আস্তে সচল হয়ে যায় যে লেখা আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু বাংলা লেখা একটু জটিল কারণ হচ্ছে আমরা জানি যে বাংলা লেখা একটু জটিল আর এই জটিল হচ্ছে যে কতকগুলো অক্ষর রয়েছে যেগুলো লিখতে একটু অসুবিধা হয় প্রায় সবারই ক্ষেত্রেই প্রথম প্রথম অসুবিধা হয় যেমন হচ্ছে ক্ষ তো এইটা লেখার জন্য একটুখানি অসুবিধা হয় সবারই ক্ষেত্রে তো এইটা লেখাটা একটু অন্য ধরনের এইজন্য এই বাংলা লেখা একটু অসুবিধা হয় তো তখন অসুবিধা হতো যখন ছোটো ছিলাম তো এখন আর সেইরকম অসুবিধা কিছু হয়না